হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ বলছি যে তোমার ওখানে মাংস কেমন দাম যাচ্ছে আমি নেবো বাচ্চাকে খাওয়াবো তো আচ্ছা ব্রয়লার কেমন আর তোমার দেশি কেমন যদি একটু কোয়ালিটিটা বলো প্রত্যেকটার আচ্ছা আচ্ছা আচ্ছা তা মানে বাচ্চাকে খাওয়াবো তো একটু মাংসটা যাতে একটু নরম হলে ভালো হবে শক্ত হলে তো একটু সিদ্ধ হতে দেরি হবে আর কি ওই জন্যে তখলে কী পোলট্রিটাও ভালো হতে পারে

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তা ওর সঙ্গে কি ছাল টালও থাকবে না আলাদা ছাল আচ্ছা আচ্ছা ধরো আচ্ছা ঠিক আছে তা বলছি যে তোমার আর ভালো সবাই যে তোমার ব্যবসা কেমন চলছে আর কি পোলট্রির হ্যাঁ ভালো চলছে এই আর কী তা আমি বাচ্চাকে খাওয়াবো বলে তা কিনবো বলে তাই তোমাকে ফোন করছিলাম আমার ছেলে ভালো আছে মোটমুটি তা বর্ষা কেমন হচ্ছে ওদিকে আচ্ছা আচ্ছা আচ্ছা বর্ষাকালে তা মানে বছরে এখানে অনেক আচ্ছা তা এমনি তোমার বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা তা তুমি এসো এক দিন তাহলে আমার বাড়ি ঘুরে যেও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি কিছুক্ষণ পরে